সব থেকে শ্রেষ্ঠ রান্না আমি যেটা বানাই সেটা হলো চাউমিন আমি মিক্সড চাউ খুব ভালো রান্না করতে পারি তো এটা চাইনিস হলেও বাঙালি রান্না না হলেও আমার এটাই খুব ভালো বানাতে পারি এবং এইটা আমার কাছে আমার হাতের রান্না তৈরি করতে সবাই ভালোবাসে এইটা করতে আমার খুব একটা সময় লাগে না আর খুব একটা জিনিসও আমার সেরকম লাগে না তো আমি এটাও খুব তাড়াতাড়ি রান্না করে দিতে পারি প্রথমে চাউমিনটাকে সেদ্ধ করলাম তারপরে যে যে জিনিসগুলো লাগে যে যে উপকরণগুলো লাগে সেগুলো সব আমি নিলাম আমি এই অভিজ্ঞতাটা আমার মায়ের কাছ থেকে পেয়েছি এবং মাও আমার সাথে প্রথম প্রথমে সাহায্য করতো তার কাছ থেকেও আমি কিছু নিতাম সেও আমার কাছ থেকে নিতো যে কীভাবে এটাকে ইউনিক করা যায় তো সেইভাবে আমি রান্নাটাকে এমনি এভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলাম তো এই এইটা হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার এছাড়াও আমি নানা রকমের রান্না করতে পারি আমি সব থেকে বেশি আমিষ রান্না করতে ভালোবাসি নিরামিষ রান্না খুব একটা আমি পছন্দ করি না তবে নিরামিষ রান্না খুব একটা করিও না তবে আমি প্রায় সবসময় আমিষ রান্নাটাই বেশি পছন্দ করি তো সেহেতু আমি আমি আ আমিষ রান্নাটাতেই রান্না সবসময় করে থাকি এবং মাংস ডিম মাছ এগুলোকেও উপরে কেন্দ্র করে আমি এইগুলোকে দিয়ে নানা রকমের ডিস তৈরি করে রান্না করি